উত্তর ভারত এবং দক্ষিণ ভারতের মধ্যে অনেক পার্থক্য আছে কিন্তু দক্ষিণ ভারত উত্তর ভারতের থেকে অনেক উন্নতর জায়গা ও উত্তর ভারতের যেমন ভাষা আমাদের অনেক রকম পার্থক্য হলো যে উত্তর ভারতের সব হিন্দি ভাষী হও এবং তাদের খাদ্য পোশাক দক্ষিণ ভারত থেকে সম্পূর্ণ আলাদা দক্ষিণ ভারতের তামিল তামিল কানাডা তেলেগু এই সব ভাষা ব্যবহৃত হয় এবং ওখানকার ভাষার মধ্যে অনেক পার্থক্য থাকে উত্তর ভারতের খাদ্যর মধ্যে আপনার রুটি প্রধান বৈশিষ্ট্য থাকে দক্ষিণ ভারতে ইডলি সাম্বার ধোসা এই জাতীয় থাকে উত্তর ভারতের জলবায়ু দক্ষিণ ভারতের জলবায়ুর মধ্যে অনেক পার্থক্য থাকে ও জলবায়ু ওখানকার বেশ মনোরম বর্ষাকালে যথেষ্ট পরিমাণে বৃষ্টিপাত হয় তামিলনাড়ু ও দক্ষিণ ভারতের তামিলনাড়ু উপকূল অবস্থিত বছরে দুই বার বৃষ্টিপাত হয়

উত্তর ভারতও প্রধানত জলবায়ু একটু শুষ্ক টাইপের উষ্ণতা বেশি আর ভূপ্রকৃতির দিক থেকে ভূপ্রকৃতির দিক থেকে ভারতের দক্ষিণ দক্ষিণ অঞ্চল তিন দিকে সমুদ্রর দ্বারা বেষ্টিত হওয়ার ফলে এখানকার থেকে অন্যান্য দেশের সাথে জলপথে যোগাযোগ করা অনেক সহজ এবং এই অঞ্চলে অবস্থিত পশ্চিমঘাট পর্বতমালা যা শিল্পের জন্য প্রয়োজনীয় কাঁচামাল ভরপুর অত্যাধিক জনসংখ্যা হওয়ার দরকার কারখানাগুলি উত্তর ভারতেও আছে দক্ষিণ ভারতেও আছে এছাড়া ওখানে সাক্ষরতা দক্ষিণ ভারতের অনেক বেশি অনেক সুযোগ সুবিধা ওখানে উত্তর ভারতের থেকে বেশি আছে যেমন এছাড়া বৃহত্তম ফিল্ম সিটি ওখানেও দক্ষিণ ভারতে আপনার তৈরি আছি আর বড়ো বড়ো কম্পানি ইয়ে আইটি হাব সবই দক্ষিণ ভারতের দিকে আছে আর উত্তর ভারতের হলো মেন হলো পর্যটন শিল্পর দিকে ওখানে আবহাওয়া ক্লাইমেট আপনাদের পর্যটন শিল্পকে অত্যন্ত আরামদায়ক এবং উত্তর ভারতের পর্যটন শিল্প অনেক বেশি